পশ্চিমবঙ্গের মূল সাংস্কৃতিক মূল্যবোধ আমাদের বা আমাদের হল গান বাজনা নৃত্য এগুলি হল আমাদের সংস্কৃতির পুজোর মধ্যে পড়ে পুজোতে তো আমরা ফাংশন এমনি অন্যান্য নিত্য ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ খুঁজে পাই সঙ্গীতের মাধ্যমে ও শিল্প প্রকাশ ফুটে ওঠে এর মাধ্যমে আমাদের উত্থানের প্রতিনিধিত্ব ও আত্মীয়তা আমরা বজায় রাখতে পারি